আমি একটি বেডশিট দোকান থেকে কিনে এটি গুণগত দিক থেকে আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়েছে কারণ এর রঙ অত্যন্ত আকর্ষণীয় আকৃতি আমার বিছানাকে কোভার করে যাওয়ার মতো এবং এটি সর্বোপরি সুতির যার ফলে এটি কোনোরকম পরিবেশের ক্ষতি করে না তাই এটি আমাকে লোভনীয় বলে মনে হয়েছে